আমার প্রিয় বই সিনেমা বা টিভি শো আছে সব থেকে বেশি টিভি শো রয়েছে যা আমি কপিল শর্মা শো দেখতে খুবই পছন্দ করি এবং এর মধ্যে টিভি শোই আমার সব থেকে বেশি পছন্দের কারণ এখানে আমি কপিল শর্মা শো আমি সব থেকে বেশি পছন্দ করি এই শো দেখে আমি বিভিন্ন আনন্দ উপভোগ করতে সারাদিনের যে চিন্তাভাবনা এবং কাজের মধ্য দিয়ে যে শারীরিক ক্লান্তি আসে সেই শো দেখলে আমার ক্লান্তি সম্পূর্ণ দূর হয়ে যায় তাই আমি সব থেকে বেশি টিভি শো কে বেশি পছন্দ করি